আপনি কি কোনো লাইব্রেরি গেছেন আপনার বাড়িতে আপনার ব্যক্তিগত লাইব্রেরি আছে সেটা সম্পর্কে বর্ণনা দিন আপনার সামনের লাইব্রেরি সম্পর্কে আপনার কি কোনো ধারণা আছে হ্যাঁ আমি অনেক রকম লাইব্রেরি দেখেছি যেমন অমল লাইব্রেরি ও গণেশ লাইব্রেরি

যেমন আমার ছোটোবেলা থেকে পড়ার বিভিন্ন বই সেখানে আছে ও সেখানে নানা রকম বই আছে যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু কিছু বই আছে তার পরে শক্তি চট্টোপাধ্যায়ের অনেক গল্প পড়েছি অলোকরঞ্জন দাশগুপ্তের গল্প পড়েছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প পড়েছি আশাপূর্ণা দেবীর অনেক গল্প পড়েছি পাবলো নেরুদার গল্প পড়েছি অসুখী একজন তাছাড়াও শঙ্খ ঘোষ শঙ্খ ঘোষ নিবেদিতা দেবসেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের যে গল্পগুলো পড়েছি আফ্রিকা তিন বিঘা জমি এসব ও সঞ্জীব চট্টোপাধ্যায় এনার গল্প পড়েছি লোকমাতা রানী রাসমণি ও আর যে গল্পগুলো পড়েছি তার মধ্যে আছে ভারতীয় আহার সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লেখা এই গল্প তাছাড়াও আর স্বপ্নের লাইব্রেরি বলতে আমি যেটা বুঝি সেখানে আমি যে বই খুঁজব আমার মনের মতো বই পেয়ে যাব তাছাড়াও সেখানে আমাকে পড়তে কেউ অসুবিধা করবে না তাছাড়াও আমি নিজে যে বই পড়তে চাইব সেই বই আমার সামনে চলে আসবে তাছাড়াও বইগুলো খুব সুন্দরভাবে সেখানে সাজানো থাকবে এরকম কিছু নিয়েই আমার স্বপ্নের লাইব্রেরি ভাবা তাছাড়াও সেখানে আমি একাই থাকব কিংবা যখন ইচ্ছা হবে তখন বই পড়তে পারব এসব ভাবলেই মনে হয় যে স্বপ্নের লাইব্রেরি তাছাড়াও সেখানে নানা রকম গল্পের বই বা কবিতার বই বা বিভিন্ন রকম দুঃখিত গল্পের বই বা রোমাঞ্চকর এবং শাসন গল্পের বই এসবগুলো আমার পড়তে ভালো লাগে এবং সেই বইগুলো আমি এখানে আমার মনে হয় সেই বইগুলো আমি স্বপ্নের লাইব্রেরিতে থাকলে যে কোনো সময় পেয়ে যাব এজন্য আমার মনে হয় যে এসবগুলি মানেই স্বপ্নের লাইব্রেরি

এতদিন আমার বই পড়া চিন্তা ধ্যান ভাবনা এ নিয়ে খুবই আকৃষ্ট আমি তাছাড়াও সামনের লাইব্রেরি বলতে আমার কাছে খুবই বড় একটা জিনিস এছাড়াও স্বপ্নে স্বপ্নের লাইব্রেরি বলতে সেখানে প্রচুর রকম বই থাকবে বই ছাড়াও অনেক রকম নাটকের বই তাছাড়াও গল্পের বই কবিতার বই এসব আমি সেখানে পেয়ে যাব এবং সেখানে আমার পড়তে কেউ অসুবিধা করবে না তাছাড়াও আমি নির্জনে পড়তে পারব সেখানে এজন্যে এই স্বপ্নের লাইব্রেরি আমার মনে হয়